হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন কী চাই আপনার হ্যাঁ আমি চন্দনা মণ্ডল সবজি ভাণ্ডার এই তো এখানে যত পাইকারি কাস্টমারকে আমি মাল দিই সব কিছু পাওয়া যায় কী প্রয়োজন আপনার বর্ষাকালে জন্য কি নতুন নতুন সবজি দেব কী চাই তাহলে সেগুলো আমার অর্ডার করতে হবে সেগুলো তো আছে সবজি কী কবে চাই মাল গুলি কি অ্যাডভান্স করবেন ওই তো মালখানা গুমটি বাজার সকাল আটটা থেকে বারোটা ঠিক আছে